আমি কিছুদিন আগে অনলাইনে একটি জ্যাকেট অর্ডার দিয়েছিলাম জ্যাকেটটা দেখে মনে হয়েছিল যে খুব একটা ভালো হবে না দামটাও ছিল কিন্তু খুব অল্প দোকানে কিন্তু ওই জ্যাকেটটা কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে কিন্তু এখন অনলাইনে এটা তিনশো টাকায় আমি পেয়েছি এত কম দামে জিনিসটা পাবো ভাবতে পারিনি তাই আমি লোভ সামলাতে না পেরে আমি জিনিসটা কিনে নিয়েছিলাম অর্ডার দিয়ে দিয়েছিলাম অর্ডার দেওয়ার সময় আমাকে সবাই বলেছিল এত কম টাকায় জিনিসটা নিশ্চয়ই ভালো আসবে না কিন্তু সাত দিন পর যখন আমি জিনিসটা হাতে পেলাম হাতে পাওয়ার পর দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে এত কম টাকায় এত সুন্দর জিনিস আসবে সেটা আমি ভাবতে পারিনি যেমন আমি জিনিসটা দেখেছিলাম সেরকমই জিনিসটা এসেছে নেভি ব্লু কালারের রঙের দেখেছিলাম নেভি ব্লু কালারের রঙেরই এসেছে জিন্সের জ্যাকেট ছিল জ্যাকেটটা খুব সুন্দর ছিল সফ্টও ছিল এবং অনেকটা জায়গা জুড়ে অনেকটা নকশা করাও ছিল যেরকম আমি দেখেছিলাম সেরকমই ছিল আমি জিনিসটা পেয়ে কিন্তু খুব উপকৃত হয়েছিলাম